আমি তো ফটোর ফোটো তোলার বিষয়ে বেশি কিছু জানি না তাই আমার ফোন মেমোরি ভালো তাই জন্য করে আমি যে চিপ ফিপ লাগার প্রয়োজন মনে করি না বা লাগাইওনে ফোটো তুলি যে কলটা যাই ফোটো তুলি বা ভিডিও করি বা যা করি ফেসবুকেই হোয়াটসঅ্যাপে স্টাটাস স্টাটাস টাটাস দিই তাই জন্য ই করে হচ্ছে গ যদি আমার ফোন থেকে আবার ডিলেট টিলেট হয়ে যায় পরবর্তীকালে ওর থেকে নেওয়া যাবে যদি প্রয়োজন মনে পড়ে তাহলে নিতে হবে আর আবার ওই জন্য করে বেশি ফোটো হচ্ছে কে ভালো করার প্রয়োজন মনে করি না তাই জন্য করে ফোন মেমোরি ভালো তাই জন্য করে চিপ টিপ কিছু লাগাই না চিপ টিপ লাগার ওই জন্যও মনে করি না আর ফোনে যা ফোটো আছে তাই হচ্ছে যা ক্যামেরা আছে অত ক্যামেরা জানি না ঝাপসা হোক আর ভালো হোক যে ক্যামেরাটা হছে সেই ক্যামেরাই ফটো তুলি অত বিষয়ে ফোনের বিষয়ে অত কিছু জানি না তার জন্য করে ফটো টটো ওইই যেরকমই হয় সেরকমেরাই তুলি তাই তাই জন্যই করে ফোটো হচ্ছে কি তুলি ফটো একটু পরিষ্কার করি করি করতে হয় করিও নি কেউ কেউ বলে যে তোর ফোটো এরকমই করে তুলছিস কেন পরিষ্কার টরিষ্কার করিস বা ফোনের বিষয়ে কিছু জানিস না আমি বলি না জানি না আমি যেরকমই ফোটো তুলতে পারি সেরকমভাবে ফটো তুলি আমি যেরকমই ফোন ব্যবহার করতে পারি সেরকমভাবে ফোটো তুলি ওই জন্য করেই কারোর কথা কোনো এ করি না তা আমার ফটোগ কোনো আমি ফেসবুকে ছাড়ি লোক অনেক লোক অনেক কথা বলে যে হচ্ছে কি এরকমই করে ফোটো তোলে কেউ বা এরকমই কালো বা এরকমই দেখতেি খারাপ এরকমই কেউ ফোটো তোলে আমি হচ্ছে আমি জানি না তা কী করবো যেরকমই জানি সেরকমই ফটো তুলি ওই জন্য করে ফেসবুকে ছাড়ি আর ফেসবুকে ছাড়তাম এখন না সেরকমই ছাড়িন সারই লোককে ওরকমই অনেক কথা বলে তাই এখন একটু আধটা জানি যে ফোন মেমোরি হচ্ছে গ ভালো হলে তাহলেই চিপ লাগানোর প্রয়োজন মনে কারেন এখন ভাবছি যে চিপ টিপ অত কিছু জানি না তা লাগাবো না লাগার প্রয়োজনও মনে করি না